আমার নেতিবাচক যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে গিজার গিজার আশা করি এখন সবার বাড়িতেই এখন গিজার রয়েছে গিজারের আমরা ইতিবাচক দিকটা সবাই জানি এবার আমি যদি নেতিবাচক দিকের কথা বলি তাহলে সেখানে আমি বলবো যে সবার আগে ইলেকট্রিসিটি আমাদের গিজার যেটা চলছে সেটা ইলেকট্রিসিটিতে চলছে আর এটা আমাদের কম বেশি সকলেরই জানা যে গিজারে ইলেকট্রিক বিল কতোটা পরিমাণে আসে সেটা আমাদের একটা ফিনান্সিয়ালি মানে ইকোনমিকালিও একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে সবার সেই ক্ষমতা নাও থাকতে পারে সেই টাকাটা দেওয়ার কিন্তু তাদের চাহিদার জন্য তাদেরকে সেই গিজারটা কিনতে হচ্ছে কিন্তু সেটা একটা ইকোনমিকালি একটা ক্ষতি করছে দ্বিতীয়ত যদি আমি বলি সেটা আমাদের গিজারের আমাদের চালানোর ফরে আর সেটা ইলেকট্রিসিটির সঙ্গেই যুক্ত রয়েছে এই গিজারের গিজার চালানোর ফলে আমাদের কিন্তু একটা যেটা হচ্ছে সেটা আমাদের যে কয়লা সেটা কিন্তু বেশি পরিমাণে পুড়ছে কারণ তার সঙ্গে ইলেকট্রিসিটি যতোটা ব্যবহৃত হবে কয়লার পরিমাণও ততো বাড়বে আর আস্তে আস্তে কয়লার পরিমাণ কমে যেতে পারে আমরা কিন্তু ছোটোবেলায় যখন আমরা নিজেরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু গিজারের অলটারনেটিভ আমরা ইউজ করতাম যে আমরা জল গরম করতাম সেই গরম জলে আমরা মানে উনুনে হোক বা গ্যাসে হোক সে জলটা গনম করে সেই জলটা ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে আমরা স্নান করতাম প্রযুক্তি আমাদেরকে সব সময়ই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আমরা আমাদেরকে আরও আপগ্রেডেড আর আপডেটেট করে তোলে এই কথা তো সত্যি কিন্তু তার পরেও যদি আমরা সেই প্রযুক্তির সঠিকভাবে ব্যবহার না করি সেটা কিন্তু আমাদেরকে অনেকটা পিছিয়ে দেয় আর এগিয়ে যাওয়ার আনন্দর থেকে কিন্তু পিছিয়ে যাওয়ার ধাক্কাটা আমাদের বরাবরই একটু বেশি এবারে আমি যদি তার পরবর্তীকালে যদি আসি আমেরিকার একটি গবেষণায় ধরা পড়েছে ওনারা একটা গবেষণা করেছিলেন যে যারা স্নান করেন আর যারা স্নান করেন না তাদের মধ্যে গবেষণা করেছিলেন এবারে যারা স্নান করেন তাদের থেকে যারা স্নান করেন না তাদের চামড়া মানে আমা তাদের স্কিন বেশি ভালো তার পিছনে কারণটা হলো যে আমেরিকার ওয়েদার বরাবরই খুবই ড্রাই আর ওখানে ঠান্ডার পরিমাণটা বেশি আমাদের উত্তর গোলার্ধর থেকে দক্ষিণ গোলার্ধে ঠান্ডার পরিমাণটা সব বরাবরই বেশি সেটি কম বেশি আমাদের সকলেরই জানা তো তার ফলে যেটা হচ্ছে যে সেই কারণেই ওরা ওদের প্রত্যেকের বাড়িতেই গিজার বস্তুটা প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল রয়েছে আর এই গিজারে জন্য ওদের স্কিনের ক্ষতি হচ্ছে কারণ গিজারের গরম জল আমাদের স্কিনের কিন্তু সব সময়ই মারাত্মক ক্ষতি করে সেটা আমাদের জানাতে হোক অজানাতে হোক সেই ক্ষতিটা কিন্তু একটা বিশাল বড়ো একটা ধাক্কা আমাদেরকে বইতে হয় আমরা হয়তো সেটা এখন বুঝতে পারবো না বা আজ থেকে ঠিক দশ থেকে পনেরো বছর পর সেই সেইগুলো কিন্তু বুঝতে পারবো বা আমাদের ডেড স্কিনের সংখ্যা সেটাকে বাড়িয়ে দেয় আর আমাদের স্কিন খুবই সেন্সেটিভ একটা বিষয় সেটা সব সময়ই ওই একটা মানে নর্মাল ওয়েদার নিতেই ওটা নিতে পারে বেশি ওটা তাপ ওটা গ্রহণ করতে পারে না তারপর যদি আমি বলি গিজার যদি বেশিক্ষণ চালিয়ে রাখা হয় গিজার কিন্তু ব্লাস্ট করারও সম্ভাবনা থাকে তারপর আসি গিজারে অনেক স মানে একটা গিজার অনেক দিন অবধি ঠিক ঠাক চলে না ধরুন আমি যদি একটু ভালো কম্পানির গিজার যদি ধরি সেই গিজার মোটামতি পা চার থেকে পাঁচ বছর অবদি ঠিকঠাক চলবে তার পর কিন্তু সেই গিজার খারাপ হতে শুরু করতে পারে কারণ সেখানে ওই জলের যে স্কেল সেটা পরিমাণে বেড়ে যায় আর তার ফলে সেখানে কিন্তু একটা আবার ফিনান্সিয়ালি কিন্তু ক্ষতি হতে পারে তাই গিজার আমি বলছি না যে গিজার ব্যবহার করা একদমই উচিত নয় কিন্তু সেটাকে একটু বুঝে ভেবে চিন্তে সেটাকে ব্যবহার করা উচিত সব জিনিসেরই ভালো আর খারাপ রয়েছে সেটাকে বুঝে গিজারটাকেও আমাদের সেরকম করে ব্যবহার করতে হবে